সাধারণত আমি ঘুরতে খুব ভালোবাসি বিভিন্ন অচেনা মানুষের সাথে কথা বলতে নিজের পরিচয় করতে নিজের পরিচিতি বাড়াতেও আমি বিভিন্ন শহর গ্রাম বিভিন্ন মানুষ তাদের কেমন আদব কায়দা কেমন তাদের জীবন প্রণালী তারা কেমনভাবে সমস্ত জিনিসটাকে তৈরি করছে কীভাবে জীবন কাটাচ্ছে এগুলো জানতে আমার ভীষণ ভালো লাগে আর উদ্দেশ্য ধরুন অনেক সময় আমি এমনও হয়েছে আমি বিভিন্ন আমার কাজের ক্ষেত্রে বা কোনও অন্য কোনও কারুর কাজের ক্ষেত্রে আমি বিভিন্ন মানুষের সঙ্গে মিশেছি বিভিন্ন শহরে গিয়েছি সেই শহরের কেমন দৃশ্য বড় বড় উঁচু উঁচু বিল্ডিং সুন্দর রাস্তা ফ্লাইওভার এগুলো দেখতে আমার খুবই ভালো লাগে তাছাড়া পাহাড় নদী এগুলো তো আমার সবসময় স্বপ্নের মধ্যে ভেসে ওঠে তো সেই কারণেই সাধারণত আমি বিভিন্ন জায়গাতে ঘুরতে খুব ভালোবাসি সেটা কাজের সূত্রেই হোক বা নিজের আনন্দের জন্যই এমনটা নয় যে আমি এগুলোকে পছন্দ করি না বা জোর করে নিজের আয়ত্তের বাইরে গিয়ে কিছু করা এগুলো আমি একদমই পছন্দ করি না তো ঘুরতে যাওয়া গ্রাম আশেপাশের গ্রামে ঘুরতে যাওয়া নিজের পরিচিতি বাড়ানো বিভিন্ন মানুষের সাথে কথা বলা তারা কেমন তারা কি চায় তারা ভবিষ্যতে কীভাবে তাদের এলাকা তাদের জনগোষ্ঠীকে কীভাবে এগিয়ে নিতে চাইছে এই ব্যাপারগুলো জানার মধ্যে একটা সুন্দর আকর্ষণ রয়েছে আমার মনের মধ্যে এটাই এই জন্যই বেশিরভাগ যাওয়া আর বিভিন্ন শহর নিজের শহর ছেড়ে অন্য শহরে আমি বহুবারই গিয়েছি কাজের সূত্রে নিজের জীবন তাগিদাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নিজের পরিবারের কথা ভেবে টাকা উপার্জনের জন্য আমি বিভিন্ন শহরে বহুবারই গিয়েছি এমনকি এখনও আমি অন্য শহরেই কাজে যাই তো এ সেই সূত্রেই বিভিন্ন শহর সম্পর্কে জানা জ্ঞান অর্জন করা তাদের ভাষা সম্পর্কে অবগত হওয়া তারা কেমনভাবে কথা বলছে তাদের কথাবার্তা কথোপকথন প্রণালী আর ধরুন তাদের খাদ্যাভ্যাস আমরা এক ধরনের খাদ্য খাই আমাদের ফুড হ্যাবিটস তারা কেমন ধরনের খাদ্য খায় কখন কখন খায় কীভাবে তারা সমস্ত তাদের কালচারটা তাদের সংস্কৃতিটাকে কীভাবে তারা অবগত রেখেছে এখনও তারা বিদেশী সংস্কৃতিকে কতটাভাবে নিয়েছে এবং কতটা তারা দিয়েছে এই ব্যাপারগুলোর মধ্যে জানার মধ্যে একটা আলাদা মজা আছে তো সেই উদ্দেশ্যেই আমি বিভিন্ন গ্রাম বিভিন্ন শহর তাছাড়া বিভিন্ন গ্রামের মধ্যে আমার অনেক বন্ধু আত্মীয় পরিজন পরিবারের অনেক লোক লোকজন রয়েছে তাদের সাথে কথা বলা ঘোরা দেখা করা ব্যাস এই উদ্দেশ্যেই আমি ঘুরতে ভীষণ পছন্দ করি ব্যাস এইটুকুই